আমার কাছে যে জিনিসটা আমি অর্ডার করেছিলাম সেটা হল হেডফোন এই হেডফোনটা হচ্ছে তোমার ভালো দিকটা হচ্ছে এর ব্যাটারি ব্যাক আপ খুব ভালো এবং কানের মধ্যে এটা নিতে আমার খুব বিরক্তবোধ হয় না যে কারণে আমার খুব ভালো লেগেছে